হ্যাঁ বল কে

হ্যাঁ কি বললে হ্যাঁ বলে হ্যাঁ সে জন্যে একসাথেই শেখানো হয় পাঁচ পাঁচ বছর থেকে সবাইকেই শিখানো হয় আমাদের ফিস তিনশো মান্থলি হ্যাঁ নিজে হ্যাঁ নিজের পার্সোনাল ম্যাট আনা বেটার হবে সপ্তাহে তিন দিন ক্লাস হয় আর যাদের এক্সট্রা দরকার পড়ে তাদেরকে আরও এক্সট্রা করে ক্লাস দেওয়া হয় আপনি সুস্থ থাকতে পারবেন আপনার বডিতে স্ট্রেংথ বাড়বে তারপরে আপনার যে ইনহেল এক্সহেল এগুলো সব ঠিক ঠাকভাবে চলবে মানে বডিতে কোনও প্রবলেম থাকবে না আপনার ডেলি রুটিনটাও ঠিকভাবে হেলদিভাবে কাটবে অ্যাডভান্স আমাদের পাঁচশো করে আর মান্থলি তিনশো আপনি কালকে আসতে পারেন কালকে চারটার দিকে আসুন তারপরে এসে নাহলে সব কিছু দেখে নেবেন আপনি আমার সেন্টারটা মালদার ডিএসএ মাঠের ওখানে

আপনি এসে কল করবেন তাহলেই হবে ডি এস এর ওখানে এসে ঠিক আছে হুম